আমার এলাকায় হাসপাতালে মাতৃত্বকালীন যত্ন এবং শিশুদের যত্ন খুব ভালো এটা আমি এত ভালো করে বলতে পারছি বা এত কনফিডেন্সের বলতে পারছি কারণ আমি মা হয়েছি গত ছয় মাস আগে গ্রামীণ হাসপাতালেই আমার ডেলিভারি করানো হয়েছিল যে হাসপাতালে আমার ডেলিভারি করানো হয়েছে যেখানে আমার শিশুটি জন্মগ্রহণ করেছিল সেখানকার পরিষেবা খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তাররা খুব দায়িত্ব সহকারে ডেলিভারি করাতেন আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছিল সেটাও ভালোভাবে সাকসেসফুল হয়েছিল সিজারটা তার পরে আমার বাচ্চার জন্মের পরে কিছু কিছু সমস্যা হয়েছিল যেমন খিঁচুনি হয়েছিল তার পরে নীল হয়ে যাচ্ছিল তার পরে সুগার ফলস করছিল এই সব বিভিন্ন সমস্যা আমার বাচ্চার হয়েছিল জন্মের পর সে সব সমস্যাগুলো হাসপাতালে যে সি সি ইউ আছে সেখানে দীর্ঘ চৌদ্দ দিন খুব ভালো ট্রিটমেন্টের কারণে আমার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে ডাক্তার ডাক্তারের চিকিৎসা যেমন ভালো তেমন চিকিৎসার খরচ খুবই কম সম্পূর্ণ বিনামূল্যে সেখানে চিকিৎসা করানো হয় বা ডেলিভারিও করানো হয় আর চিকিৎসার সময়কাল বলতে যেহেতু সরকারি পরিষেবা সেখানে আমি বলব না যে চিকিৎসার সময়কাল খুবই ভালো সরকারি পরিষেবা পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয় একটু লাইন দিতে হয় কেন দরিদ্র মানুষরা তো আর ফিজ দিয়ে ডাক্তার দেখাতে পারে না তারা সরকারি পরিষেবাই নিতে চায় তাই জন্যে সময়কালটায় একটু ধৈর্য দিয়ে লাইন দিতে হয় তাছাড়া আমাদের হাসপাতালের মাতৃকালীন যে যত্ন বা শিশুদের যে যত্ন তা নিয়ে দ্বিতীয়বার আমি কোনো কথা বলতে চাইব না খুবই ভালো